মোবাইলের যেমনি ভালো দিক আছে তেমনি মোবাইলের একটা খারাপ দিকও আছে যেমনি হচ্ছে গিয়ে যে অতিরিক্ত মোবাইল ঘাটলে চোখ খারাপ হতে পারে এবং স্কিনের বিভিন্ন সমস্যা হতে পারে মোবাইল ফোন নিয়ে